আমি দু বছর আগে রান্না করেছিলাম রান আমার অভিজ্ঞতা হচ্ছে দু দুবছর আগে আমি রান্না প্রথম করেছিলাম তো আমার অভিজ্ঞতা হচ্ছে সেরকমই তো আমি এই প্রথমবারই চিকেন কষা বানিয়েছিলাম সেটা আমার খেতে খুবই ভালো হয়েছিল এবং সবাই খুব ভালো বলেছিল